অবশ্যই আমি মনে করি পরবর্তী প্রজন্মকে ইতিহাস শেখানো জরুরি কারণ ইতিহাস ছাড়া কখনও ভবিষ্যৎ হয় না আর প্রত্যেকটি বিষয়েরই ইতিহাস থাকে মানুষ যদি ইতিহাস না জানতে পারে তাহলে তারা সঠিকভাবে বড়োই হতে পারবে না অনেক কিছু জানতে পারবে না প্রত্যেকটি সন্তানেরই দরকার ঠিকভাবে ইতিহাস জানা এবং বোঝা শুধুমাত্র একটি বই যেটি শ্রেণীতে পড়ানো হয় সেই বই থেকে ইতিহাস জানা যায় না ইতিহাস জানতে গেলে অনেক বই পড়তে হয় এবং অনেক জ্ঞান রাখতে হয়